হ্যাঁ কাজের ক্ষেত্রেই আমি একটা দোকান বা রেস্তোরাঁতে একটা অর্ডার দিলাম কিন্তু ভুলক্রমে তারা আমাদের অন্য জিনিস এনে হাজির করলেন আমার সঠিক জিনিসটি না দিয়ে পরবর্তী পর্যায়ে আমি আবার ওই ফোন নম্বর ধরে বা তাকে অনুরোধ করলাম যে দেখুন আপনি আমার ঠিক জিনিসটা দেন নি আমার ভুল অর্ডারটা এভাবে এনেছেন কেন আপনি দিয়ে ফোন করলাম ওনারা তো অনেক কিছুই বললেন যে দেখুন না আপনার জিনিস ঠিক দিয়েছি আমি না আপনার জিনিস ঠিক নয় আপনি আমার অর্ডার দেখুন অর্ডার দেখে আমার জিনিসটি আপনি দয়া করে পাঠিয়ে দিন কিন্তু ওনারা বলার পরে অনেকবার ঘোরার পরে উনি সহমত হয়ে আমার জিনিসটি পরবর্তী পর্যায়ে ফেরত আনলেন তাহলে আমরা অর্ডার দিয়ে আমরা যে জিনিসের অর্ডার দিচ্ছি তার ভুল জিনিসটা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন এবং সঠিক দিচ্ছেন না এর প্রতিকার তো নিশ্চই একটা জায়গা আছে যেকোনও জায়গায় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে সেই ভুল বোঝাবুঝি জায়গা থেকে আমরা সঠিক জিনিসটা যাতে পাই বা আমি আবার গিয়ে অনুরোধ করতে উনি আমাকে সঠিক জিনিসটা পাঠিয়েছেন